হ্যাঁ আমি আপনার একটি জামা সেলাই করতে চান আপনি কি সেলাই করেন হ্যাঁ আমি এক আমি এক চাই ও তাতে একটু যেমন পেছনে দড়ি থাকে তো হাতাটা একটু বা আলাদা কোনো কি ডিজাইন আছে আপনার কাছে ও তার দাম কীরকম পড়বে বা কীরকম হবে আর একটু ডিজাইন বা কিছু একটা করালে যেমন চেন বলছেন হ্যাঁ আমি একটু ডিজাইন করাতে চাই যেমন হচ্ছে পেছনে দড়ি বা সামনে একটু হাতাগুলো একটু কুঁচকানো বা থ্রি কোয়ার্টার এরকম কিছু একটা করতে চাই না আমার একটু নর্মালই ভালো তারপর কি নতুন কোনো স্টাইল বা সেরকম করাতে চাই না আমি আমার সিম্পলই একটু ভালো আছে হুম হ্যাঁ পুজোতে অফার থাকে কিন্তু তুমি এত দাম বলছ একটু ঠিকঠাক দাম করবে হ্যাঁ আমি এরকমই ডিজাইন করতে চাইলাম সিম্পলই একটু ডিজাইন হলেই হবে বেশি ডিজাইন নয় হ্যাঁ সেরকম কিছু লাগবে না যেমন জরির এসব জিনিসগুলো একটু দিলেই হবে এর থেকে বেশি কিছু দিতে হবে না হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক তাহলে ওই করে দেবে হ্যাঁ আমি নিয়ে যাব আছে